হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আম পাড়ার কাছে তাহলে তো আমার বাড়ির খুবই কাছে বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা বলছি যে অনুষ্ঠানটা কি আপনার বাড়িতেই হবে আচ্ছা জন্মদিনটা রবিবার বললেন তো আচ্ছা দেখুন আমার তো এখানে তো অনেক কিছুই পাওয়া যায় এবার আপনার কী কী লাগবে আপনি যদি একটু বলে দেন ওগুলো তাহলে আমি এগুলোও বলে দিতে পারি আচ্ছা আচ্ছা আচ্ছা আমি লিখছি হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা শুধু বেলুন কী কালারের হবে একটু কালারটা বলে দিন আমাদের অনেক রকমের কালার তো আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা কেক তো রাখি কিন্তু আগে অর্ডার দিতে হবে যেহেতু আপনি দু তিনদিন আগেই আমাকে ফোন করেছেন তো বলুন আপনি কীরকম ধরনের কেকটা নেবেন তো আমি সেই মতো করেই অর্ডারটা লিখে নিচ্ছি তাহলে শুনুন না হ্যাঁ তাহলে শুনুন না দিদি আমাদের এখানে চারশোর উপরে একটা কেক আছে ওই চারশো দশ কুড়ি পড়বে নাম লেখা হবে প্লাস ওতে অনেক কিছু আচ্ছা আচ্ছা তাহলে সেটা করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই চারশো পাঁচ দশের মধ্যে পড়ে যাবে আপনার জন্য চারশোর মধ্যে করে দেব অসুবিধা কিছু নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন কোনো অসুবিধে নেই আপনি বলছেন তো আপনি ব্যস্ত মানুষ আপনি বলুন না আমি এমনি খাতাতেই লিখে নিচ্ছি কী কী লাগবে আপনি খালি বলে যান তিন কেজি বাসমতী চাল দু কেজি মুগ ডাল এক কেজি বেসন আচ্ছা সর্ষে সর্ষের তেল আর সাদা তেল তাই তো দু কেজি করে আচ্ছা আচ্ছা কাজু কিসমিস লাগবে নাকি দিদি কাজু কিসমিস আচ্ছা দুশো করে আচ্ছা আর বলছি দিদি আপনার বাড়িতে তো অনুষ্ঠান হবে পাতা লাগবে নাকি আমাদের অনেক রকমের পাতা আছে শালপাতা থার্মোকলের পাতা আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি বলছি যে আমাদের আচ্ছা না বাড়িতে কাউকে পাঠাতে হবে না আমি তো আমার মুদিখানার দোকানে তো অনেক তো কর্মচারী রেখেছি আপনি তাহলে একটা কাজ করুন না দিদি আপনি কোন সময়ে আপনার বাড়িতে যেতে হবে বলে দিন আর আমার এইখান থেকে ভ্যান আচ্ছা আমার দেখুন অনেক তো মাল বললেন তাহলে আমার এইখানে করে টোটো নেই তাহলে কি ওইটা কি আমার ছেলের কাছ থেকে পাঠিয়ে দেব তাহলে আপনি একটু দশ বিশ টাকা হাতে ধরিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে দিদি হ্যাঁ দিদি ঠিক আছে হ্যাঁ দিদি রাখুন হ্যাঁ রাখলাম